পশ্চিমবঙ্গ কৃষি খাতগুলির বিভিন্ন রকম চ্যালেঞ্জ এবং প্রতি বন্ধকতার মোকাবিলা করে এবং মাঝে মাঝে খরা পড়ে যায় মাঝে মাঝে বেশি বর্ষার জন্য ফলন নষ্ট হয়ে যায় সেগুলি স্থিতিস্থাপক হয় না পরে জলবায়ুর পরিবর্তনের জন্য তাদেরকে মোকাবেলা করতে হয় তারা জলবায়ু পরিবর্তনের সাথে সাথে আগে থেকে খামারে বিভিন্ন রকম প্রযুক্তিগত ব্যবস্থা করে রাখে বেড়া বর্ষার আগে বেড়া দিয়ে রাখে বাঁধ করে রাখে যাতে জল না ঢুকতে পারে আর বরষ গরমের সময় জলের ব্যবস্থা করে মোটরের মাধ্যমে জলের ব্যবস্থা করে জল সেচের ব্যবস্থা করে ভোক্তাদের বিভিন্ন রকম খাবারের পরিবর্তনের সাথে সাথে কৃষিরা কৃষকরা চাষের ফসলেরও পরিবর্তন করে যেমন দেখে নেয় তারা যে তারা ধান কোনটা লাগাবে দেখে নেয় যে ভোক্তারা বেশি কোন রকমে চাল খেতে পছন্দ করে সেরকম ধান তারা চাষ করে আগে স্বর্ণ ধান খেতে পছন্দ করতো এখন বেশি মিনিকেট ধান খেতে পছন্দ করে বাঁশকাঠি ধানের চাল খেতে পছন্দ করে সেই হিসেবে চাষ করা হয়